আমি এবং আমার এলাকার বেশ কিছু মানুষ মিলে আমরা একটি শিব মন্দির নির্মাণ করি আমার গ্রামে এবং আমাদের গ্রামের সমস্ত মানুষ মিলে আমরা পরিকল্পনা করি বা সিদ্ধান্ত নিই যে আমরা এই শিব মন্দির নির্মাণের জন্য আমরা কেদারনাথ থেকে এবং বদ্রিনাথ থেকে সেই এলাকার মাটি আনবো বা সেখানকার মাটি আনবো এবং তার থেকেই আমরা এখানে আমাদের মন্দিরের ভিত স্থাপন করবো তো এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের এলাকার দশ জন মানুষ যাবেন কেদারনাথ বদ্রিনাথ এবং সেখান থেকে মাটি নিয়ে এসে আমাদের এখানে মন্দিরের ভিত প্রতিস্থাপন করা হবে তো এই ভিত প্রতিস্থাপন করার জন্য এই দশ জনের কেদারনাথ বদ্রিনাথ যাওয়ার জন্য এবং আসার জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন হয় বা এই সমস্ত কার্যকলাপ পরিচালনা করার জন্য এটি ছিল আমার একটি উল্লেখযোগ্য নেওয়া ট্রিপ তো এই অর্থ সংগ্রহের জন্য আমরা এলাকার মানুষের কাছে অর্থ সাহায্যের জন্য অনুরোধ করি এবং বিভিন্ন পেশার বিভিন্ন মানুষ তাদের স্বার্থ অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী অনুযায়ী তারা দান করে থাকেন এবং এই দানের টাকা অর্থই আমরা এই পরিকল্পনা বাস্তবায়িত করি এবং সফলভাবে করে করি এবং এই টাকা সমস্ত মানুষই স্বইচ্ছায় দান করেন এবং এর জন্য মানুষকে কাউকে আমরা জোরাগুরি করি নি মানুষ সহৃদয়ে স্বইচ্ছায় আমাদেরকে অর্থ প্রদান করেন এবং সে অর্থ নিয়ে আমরা কেদারনাথ এবং বদ্রিনাথে যাই যেটি ছিল একটি উল্লেখযোগ্য ট্রিপ আমার জীবনে এবং আমরা সেখান থেকে মাটি আনি এবং এখানে ভিত স্থাপন করি এবং আমরা মন্দির নির্মাণ করি এবং মন্দির নির্মাণের পর মন্দির প্রতিস্থাপনও করা হয় বিশেষভাবে এটি ছিল একটি উল্লেখযোগ্য এবং আমার কাছে নেওয়া একটি আর্থিক সম্পন্ন বাজেটের একটি ট্রিপ বলে আমি মনে করি